হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি মা ফুলের দোকান থেকে বলছেন আচ্ছা দিদি আমার বাড়িতে একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠান আছে দশ তারিখে তো আপনি কিছু ফুলের ব্যবস্থা করে দিতে পারবেন আচ্ছা আমার যে যে ফুলগুলোর দরকার আছে সেগুলো তো আপনাকে জানাচ্ছি তো কোনটা দিতে পারবেন বা কোনটা পারবেন না সেটাও একটু বলে দিলে ভালো হয় আমার ডান্ডিসহ রজনীগন্ধার স্টিক চাই আর কিছু গোলাপ ফুল চাই মোটামুটি কুড়ি পঁচিশটা গোলাপ ফুল হলে চলবে আর দুটো রজনীগন্ধার বড় মালা চাই সেগুলো কি আপনি দিতে পার

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওগুলো তো একটু দামটা বেশি মনে হয়ে যাচ্ছে তো আপনি ওটা কিছু কম সম করতে না যাইহোক একটু আমার মনে হচ্ছে দামটা একটু বেশি মনে হয়ে যাচ্ছে হয়তো এখন ঠিকমতো সাপ্লাই নেই হতে পারে ফুল বা এগুলোর তো যেমন যেমন বাজারে আসে সেই অনুযায়ী দামগুলো ওঠা নামা করে তো যাইহোক আপনি রেটটা একটু কমিয়ে দিতে পারলে ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আর আচ্ছা আর আপনাকে কিছু অগ্রিম দিতে হবে কি আচ্ছা আচ্ছা আর আপনি বাড়ি অবধি আমার পৌঁছে দেবেন না আমাকে গিয়ে নিয়ে আসতে হবে আচ্ছা আর একটু সাজানো গোছানোর ব্যাপার আছে ফুলগুলো তো সেগুলো আপনার যারা স্টাফ আছে তারা করে দেবে না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর ওদের জন্য কি অতিরিক্ত কিছু দিতে হবে না ওই মানে যা আপনি বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা তার মানে আপনি যে রেটগুলো বলছেন ওই রেটগুলোর মধ্যেই হবে কিছু হয়তো উনিশ বিশ হতে পারে এবং যাই হোক ওটা কালকে গিয়ে আমি সমস্ত ব্যাপারগুলো করে নেব

হুম হুম এবং আপনাকে কিছু অগ্রিমও দিয়ে আসব এবং কালকে আমি ফাইনাল করে নেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আপনিও সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে রাখছি দিদি